হ্যাঁ দাদা বলছি হচ্ছে আমার কম্পিউটারটা একটু সমস্যা হচ্ছে গো হ্যাঁ সমস্যা বলতে দেখো কম্পিউটারটা প্রচুর স্লো চলছে বুঝতে পারছ তারপর একটুতেই স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে মাউসটাও ঠিকঠাক কাজ করছে না ঠিক আছে তাপরে সিপিইউটা টিপে যখন অন করছি কখনো কখনো অন হচ্ছে আবার কখনো কখনো অন হয় না বুঝতে পারছো

হ্যাঁ কি বলো হ্যাঁ আর্থিং আর্থিং করা আছে আর্থিং করে রেখেছি আর্থিং এ কিছু গন্ডগোল হচ্ছে কি ও আচ্ছা আচ্ছা ওই কারণেই হচ্ছে না আচ্ছা আচ্ছা আচ্ছা না আমার প্রায় সময়ই দাদা বললে বিশ্বাস করবে না আমার প্রায় সময়ই ওমনিই মাউসটা কাজ করে না তাহলে বুঝতে পারি নি ওই ইঁদুরে মাঝে মাঝে আর্থিংটা কেটে দেয় হুম ও হ্যাঁ সেটাই তো আমি তো সেটাই নতুন কিনেছি দেখছি প্রায় সময় এরম খারাপ খারাপ হয়ে যাচ্ছে আমি ভাবছি সেটাই ভাবছি তোমাকে ওই জন্য ভাবলুম একবার একটু ফোন করে জিজ্ঞাসা করি আচ্ছা দাদা আর একটা কথা ছিলো বলছি স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে ওটা কি করা যায় বলো দেখি ওই কম্পিউটারে স্টোরেজটা খুব ফুল হয়ে যাচ্ছে ওইটা কি কি ব্যবস্থা করা যায় একটু বলো না খুবই ফুল হয়ে যাচ্ছে কম্পিউটারের স্টোরেজ না না ইউ এস বি কর্ড বলতে দেখো আমার পুরাতন একটা ছিলো বুঝতে পারছ ওইটা লাগিয়ে রেখেছি এখন নতুন কেনা হয় নি ওটা কি চেঞ্জ করবো না কি বলো দিকিনি হ্যাঁ আমার ও আচ্ছা আচ্ছা আচ্ছা আমারও তাই মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ বলার জন্য হার্ড ডিস্ক লাগিয়ে দেবো বলছো না কি

আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ দাদা